লেখার সময় সবচেয়ে চ্যালেঞ্জিং দিক হল লেখাটি যেমন অবশ্যই পাঠক গ্রাহ্য হয় পাঠকরা যাতে লেখা পড়ে বুঝতে পারে যে লেখার মাধ্যমে আপনি কী বোঝাতে চেয়েছেন লেখাটির সারবস্তু কী বিষয়বস্তু কী সেটি সবসময় ধ্যান রাখতে হবে এছাড়া লেখাটি অবশ্যই যেন দেখতে সুন্দর হয় লেখা লেখার সময় যেন একই সরলরেখায় থাকে লেখার সময় যেন মাত্রা সঠিকভাবে ব্যবহার করা হয় কোন বর্ণে পূর্ণমাত্রা হয় কোন বর্ণে অর্ধমাত্রা কোন বর্ণ মাত্রাহীন তা ব্যবহার করে যেন লেখা হয় আবার বর্তমান যুগে আমরা দেখতে পাই রাইটার্স ব্লক এবং ক্রিয়েটিভ ব্লক রাইটার্স ব্লক এবং ক্রিয়েটিভ ব্লক হল রাইটার্সকে কোন জায়গায় তার সৃজনশীল কর্মক্ষমতা থেকে আটকানো হচ্ছে তার থেকে বেরিয়ে আসা রাইটার্স ব্লক হচ্ছে রাইট লেখক লেখার সময় লিখছেন ঠিকই কিন্তু আমরা বর্তমান যুগে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ সোশ্যাল মিডিয়ায় খুব উৎসুক সোশ্যাল মিডিয়া থেকেই তারা সমস্ত বিষয় পড়তে এখন বর্তমান মানুষ অভ্যস্ত মানুষ বই পড়া থেকে অনেক বাইরে বেরিয়ে এসেছেন বর্তমান যুগের মানুষ পেপার পড়তে একদমই অভ্যস্ত নয় তারা সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু দেখতে এবং শুনতে সময় কাটাচ্ছে